অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে অতিরিক্ত গরম থাকায় মানুষ অসুস্থ হয়ে পরছে তিন চারদিন কারেন্ট থাকছে না সেই কারনে জলেরও ব্যবস্থা খুবই কম জল দিচ্ছে না তিন চার দিন কৃষকদেরও অসুবিধা হচ্ছে তাই কৃষকদের যাতে সুবিধা হয় সেই কারণে এখন গ্রামে গ্রামে সোলার সিস্টেম মিনি সব কিছু বেরিয়েছে যাতে সেই ব্যবস্থা করা হয় সেই চেষ্টাই আমি সরকারের কাছে অনুমোদিত করবো